কাস্টমারদের থেকে ভালো প্রতিক্রিয়া বলতে আমার কাস্টমারদের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এবং তাদের সঙ্গে অনেক দিন ধরেই আমি কাজ করছি সেই হিসেবে বলতে গেলে কাস্টমারদের থেকে ভালো প্রতিক্রিয়া আমি পেয়েছি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে তো সেগুলো আমি সুধরে নিয়েছি প্রথম প্রথম তো কাস্টমারদের থেকে আমার ভালো প্রতিক্রিয়া বলতে তারা তাদের তাদের মন মতো আমি তাদের মন মতো জামা তৈরি করে দিয়েছি বা মন মতো সেলাই করে দিয়েছি সেই জন্যন্য তাদের থেকে আমি ভালো প্রতিক্রিয়া পেয়েছি বলতে পারি আমি আর উপহার বলতে গত বছর ঈদে আমি মাকে একটা শাড়ি শাড়ি দিয়ে কাঁথা সেলাই করে উপহার করেছি শুধু তাই নয় আমি সোয়েটার বুনে আমার নিজের এবং নিজের ছেলে মেয়েদের উপহার করেছিলাম এবং একটা মফলারও বুনেছিলাম যেটা আমি আমার ভাইকে উপহার করেছিলাম

দক্ষতা বলতে আমার প্রথম কাজ শেখা আমার স্কুল জীবনে যেখানে ওই সেলাই বানা সেলাই বোনা বা আসন বোনা থেকে শুরু আসন বোনা থেকে শুরু করে সেখান থেকেই আমার এর প্রতি একটু আকৃষ্ট হই এবং শিখি খুব কষ্ট করে তারপরে শেখার পরে প্রথম প্রথম ভুল হলেও তারপরে যখন আস্তে আস্তে বানানো শিখলাম বা আস্তে আস্তে রেগুলার হলাম তখন আমি একটু দক্ষতা অর্জন করেছি হ্যাঁ এখনও শেখার আছে অবশ্যই কিন্তু দক্ষতা আমি অর্জন করেছি আরও চেষ্টা করবো দক্ষতা অর্জন করার আমার কাস্টমারদের থেকে আমি ভালো প্রতিক্রিয়া পেয়েছি এবং তাদের আমি আরও ভালো করার চেষ্টা করে দেবো